আমাদের জীবনে খেলা একটি আবশ্যক প্রয়োজনীয় জিনিস কেননা দৈনন্দিন জীবনে আমরা যে হারে বিভিন্ন জিনিস কাজের মধ্যে যুক্ত হয়ে আছি আমাদের শারীরিক ও মানসিক দিক থেকে প্রায়ই অসুস্থতা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রোগ দেখতে পাচ্ছি আমরা যদি প্রতিদিন সকালে ব্যায়াম না করতে পারি তাহলে বিকেলে খেলার মাঠে একটু শরীরচর্চা কিংবা কেউ ধরো তোমার পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা কিংবা নিজের গ্রামের ছেলেরা হয়তো মাঠে ফুটবল খেলছে কিংবা ক্রিকেট খেলছে তাদের সঙ্গে একটু যদি ফুটবল নিয়ে ছোটাছুটি করা যায় তাহলে শরীরের প্রতিটি অঙ্গ সচরাচর থাকবে এবং তাতে করে আমাদের মাথার মাথার বিভিন্ন মানসিক ও মানুষের শরীরের প্রতিটি অঙ্গ খুব ভালো ভাবে থাকে এবং ধরো হয়তো নিজের মাথায় হয়তো কোনও কাজ কোনওরকম কাজকর্মের জন্য হয়তো নিজের মাথা ধরে আছে সেখানে খেলার মাঠে একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করলে বা ফুটবল নিয়ে খেললে মাথা সবসময়ই ফ্রেশ হয়ে থাকবে এবং নিজের মন সবসময় চঞ্চল থাকবে না এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকম খেলার মাধ্যমে বিভিন্ন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সচল থাকে ধরো হয়তো কোনওরকম জায়গায় হয় ব্যথা হাতে পায়ে ব্যথা লেগেছে সেখানে ছোটাছুটি করলে হালকা হালকিভাবে শরীর এক্সার্সাইজ বা খেলাধূলা করলে ক্রিকেট বা ফুটবল হয়তো কাবাডি একটু আধটু মাঠে দৌড়াদৌড়ি মোটামুটি চারটে থেকে পাঁচটার মধ্যে একঘন্টার মধ্যে একটু খেলাধূলা হাঁটা দৌড়া করলে শরীর ও মন দুটোই ভালো থাকে আমাদের নিজেদের